সেদিক থেকে বলতে গেলে আমি এমন কোনো খেলা খেলিনি মানে যা আমার ভিতরে হতাশার সৃষ্টি করেছে বা খুব কঠিন মনে করেছে কারণ আমি খুব একটা বড় ধরনের খেলায় অংশগ্রহণ করিনি যেমন ক্রিকেট ক্রিকেট ফুটবলটা খেলেছি তবে সেভাবে হতাশার সৃষ্টি হয়েছে এরকম এরকম কিছু ঘটেনি আর অলিম্পিক বা অন্যান্য যেসব খেলা হয় এরকম ধরনের খেলাতে আমি অংশগ্রহণ করিনি তবে যদি আমাকে বলতে বলা হয় তো আমি বলব এমন আমি যা যা খেলা খেলেছি মানে স্কুল স্কুলেতে আমি দৌড় খেলা খেলেছি অঙ্ক দৌড় খেলেছি তারপরে লং জাম্প হাই জাম্প এগুলো খেলেছি কিন্তু এগুলো খেলতে গিয়ে কখনো আমার ভিতরে হতাশার সৃষ্টি হয়নি বা খুব কঠিন বলে মনে হয়নি কারণ আমি আমার যেটা মনে আমি আমার সাধ্যমতো আমি যদি চেষ্টা করি আমি পারব কিন্তু আমি হতাশার সৃষ্টি বা খুব কঠিন এরকম কোনো খেলা আমার কিন্তু আজ পর্যন্ত মানে আমি যা যা খেলেছি সেক্ষেত্রে মনে হয়নি তবে আমি ক্রিকেট অলিম্পিক আর যা খেলা হয় হকি এই খেলাগুলো তবে আমি ট্রাই করে কখনো দেখিনি